হ্যাঁ হুম হ্যাঁ বলুন

কী চুরি হয়েছে ও তা আপনি কমপ্লেন লিখিয়েছেন আগে না আমাকে এই ফোন করেছেন প্রথম ও তা দু দিন আগে চুরি হয়েছে আপনি কে একটু আচ্ছা ঠিক আছে তা আপনার কি কারোর ওপরে সন্দেহ আছে এরাকম কেউ করতে পারে ও এরকম কি আপনার আশে পাশে এরকম কেউ আছে যে তার এরকম পুরানো কোনো ব্যাড রিপোর্ট আছে এখন আপনি বললে আমাকে একটু সুবিধা হয় কারণ আমি আগে থেকে একটা স্টেপ নিতে পারি চেষ্টা করতে পারি ও ও কি ওর কি এর আগের কোনো পুরানো ব্যাড রিপোর্ট ছিলো কি যে এরকম কোথাও চুরি টুরি করেছে কি এরকম কিছু না আপনি প যে নিজে থেকেই ধরে নিয়েছেন যে এরকম করতে পারে আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি আসেন এখানে আসলে এসে কমপ্লেন লিখিয়ে যান ঠিক আছে রাখছি তাহলে